হ্যালো হ্যাঁ স্যার আমি বাবা বলছিলাম হ্যাঁ স্যার ভালো আছেন তো হুম ভালোই আছি মোটামোটি হ্যাঁ মোটামোটি চলছে আর কি হ্যাঁ হ্যাঁ না সেই দিনে ও আমাকে বলছিলো যে আপনি যেতে বলেছিলেন না কি সব অভিভাবকদেকে এবার বুঝতেই তো পারছেন আমরা চাষিভাতি লোক চাষবাস করতে হয় তো এবার সেই দিনে আমারও একটু কাজ ছিলো মাঠে আর সেই দিনে যেতে পারি নি আমি আমি ওই জন্যেই

হ্যাঁ না সে তো বুঝতে পারছি এবার একটু সমস্যা ছিলো আর যাওয়া হয় নি আর ও চিল্লাছিলো ওই জন্য মানে এসে একটু বাড়িতে কান্নাকাটি কচ্ছিলো যে এরকম স্যার বললো আর তুমি গেলে না সেই আমি ওই জন্য আবার ওকে বললাম ঠিক আছে আমি স্যারকে ফোন করে কথা বলে নেব অসুবিধা নেই ওই আর কি ওই জন্যই ফোন টোন করলাম হুম না সে তো অনেকেই বলছিলো এবার আমি আরও ওই জন্যই ফোনটা করলাম যে কেমন কী করছে তাহলে স্যারের কাছ থেকে জেনে নিই ইয়ে

না সে তো অবশ্যই আর আপনিও দেখবেন যাতে ও মানে আরও অনুষ্ঠানে যেতে আর পারে বড়ো বড়ো অনুষ্ঠানে যেমন নিত্য করতে পারে এই আর কি হুম ঠিক আছে রাখছি তাহলে